আমার যে রেসিপিটি আমি তৈরি করব সেটি যদি অন্যদের খাওয়ানোর পরে তেনারা বলেন যে না ভালো লাগেনি তাহলে কিন্তু তখন আমি রেসিপিটি অন্যভাবে অন্য কিছু ব্যবহার করে আলাদা স্বাদের বানানোর চেষ্টা করব আমি আবার সেইটি যেটি বানাব সেটি কিন্তু খাতায় লিখেও রাখব তাতে আমি বুঝতে পারব যে আমার কোন জিনিসটি দেওয়াতে জিনিসটি খারাপ হয়েছে বা জিনিসটি ভালো হয়েছে আর আমি রেসিপি সাধারণত ইউটিউবে প্রথমে অল্প একটু দেখে নিই একটু বুঝে নিই নিজের মতো করে কিছু এক্সপেরিমেন্ট করে নিই খাতায় লিখে তারপরে কিন্তু আমি কোনো রেসিপি বানাই আজ পর্যন্ত আমার এমন কোনো রেসিপি হয়নি যেটি খারাপ হয়েছে বা অন্যদের পছন্দ হয়নি জানি না ভবিষ্যতে হতেও পারে তো আমি তখন এই এই রকমই করব যে আমি আগে রেসিপিটি নিজে খেয়ে দেখব বা আমার পরিবারের প্রত্যেককে খাওয়াব তাদের যদি পছন্দ হয় তাহলেই আমি কিন্তু আমার আত্মীয় স্বজনদের সেটি খাওয়ানোর কথা ভাবব তার আগে কিন্তু নয়